আমার আমি যেহেতু পশ্চিমবঙ্গে বাস করি তাই আমার মাতৃভাষা বাংলা কিন্তু আমি বিভিন্ন রাজ্যে গেছি যেমন কেরালা দিল্লি মুম্বই সেখানে কিন্তু মাতৃভাষা আমার বাংলা সে ওখানকার মাতৃভাষা আমার যে সমস্ত হিন্দি ভাষা সেক্ষেত্রে কিন্তু আমার মাতৃভাষাকে তাদেরকে বোঝাতে খুবই অসুবিধা হয় শুধুমাত্র সেখানে কেন আমি যদি বর্ধমান স্টেশন ছাড়িয়ে যদি অন্যান্য স্টেশনে গিয়ে যাই সেখানে হিন্দিভাষীরা যে সমস্ত কর্মচারীরা আছেন বা টিকিট কাউন্টারে যে সমস্ত কর্মচারীরা থাকেন তাদের কাছে কিন্তু বাংলা ভাষায় যখন আমরা কোনো কথা বলি ওনাদেরকে কিন্তু বোঝাতে আমার যথেষ্ট অসুবিধে হয় কারণ ওনারা বেশিরভাগই মানে অন্য অন্য রাজ্য থেকে এসেছেন তাদের মাতৃভাষা কিন্তু বাংলা নয় তাই আমার মনে হয় যে মাতৃভাষার সাথে সাথে যে সমস্ত পাশ্চাত্য ভাষাগুলো আসছে যেমন রাষ্ট্রভাষা আমাদের হিন্দি বা অন্যান্য যে ভাষাগুলো আছে সেইগুলি আমার যদি শিক্ষণীয় হয়ে থাকে বা আমি সেগুলো শিখে উঠতে পারি সেক্ষেত্রে কিন্তু আমার সুবিধেই হবে